হ্যালো এটা কি আজাদ হিন্দ পাঠাগার আছা আসলে আমি তো ফিজিওলজির স্টুডেন্ট মানে সেকেন্ড ইয়ারে পড়ছি হ্যাঁ তো আমার একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার একটা বই অনেক দরকার ছিলো আর কি হ্যাঁ হচ্ছে হলো এই ইয়ে কার্টার অ্যান্ড হলের বইটা টেক্সট বুক অফ ফিজিওলজি গাইটন অ্যান্ড হল এই বইটা

আচ্ছা আচ্ছা দেখুন তো একটু আচ্ছা হুম হুম হুম বুঝতেই পারছি বুঝতেই পারছি দেখুন আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার কাছে কি রিসেন্টটা রিসেন্ট এডিশান আছে না কি পুরনো কোনো এডিশান আছে ও আচ্ছা আচ্ছা পুরনো ট্রাই তো আমি খুঁজছিলাম যাই হোক এটা হলেও ভালো হয়

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে এটা ছাড়া এই মানে আমি যে ফিজিওলজিটা বলছি এছাড়া কোনো কোনো অন্য কি বই আছে মানে যেমন আচ্ছা

আচ্ছা তাহলে তো ঠিকই ঠিকই আছে তালে ভালোই হচ হবে আর বলছি তাহলে দাদা ওই মানে কতদিনের মধ্যে বই ফেরত দিতে হবে আর কি বলুন

আচ্ছা আচ্ছা মানে যদি এই দিনের বেশি দিনও হয়ে যায় তাহলে তাহলে কি কোনো ফাইনের ব্যাপার আছে তেমন কিছু আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা ফাইন দিতে হবে না ঠিক আছে দাদা তাহলে এই কথাটা তালে আজ যাবো তাহলে কোনো না একদিন দেখতে ঠিক আছে ঠিক আছে রাখছি দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ